আমি শেয়ার বাজার সম্পর্কে মোটামুটি সচেতন তবে শেয়ারের কিছু জিনিস আমি কেনাবেচা করিনা শেয়ার বাজারের ওঠানামা করে সেটা খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারের রেটিং উঠলে দাম বাড়ে এবং কমে গেলে দাম কমে যায় ডিজিটাল অ্যাপ ভারতের ট্রেনিং অনেক পরিবর্তন করেছে অনলাইন পদ্ধতিতে কেনাবেচা বেড়েছে মানুষের ক্যাশ টাকার আদান প্রদান কমেছে